আমরা জল পান করি কী জল পান করি আমরা বাড়িতে যে টিউবওয়েল বসানো আছে ওই জল আমরা পান করি আমাদের তো আলাদা কোনো কল নেই যে আমরা বুঝতে পারব যে পরিষ্কার জল কীভাবে পাব কোথায় পাব কী আলাদা কী জল আমরা তো বুঝতে পারব না আমরা শুধু বাড়ির টিউবওয়েল ব্যবহার করি বা পুকুরের পানি ব্যবহার করি এই আমাদের ব্যবহার যদি বলা যায় যে অন্য কলের পানি বা পরিষ্কার পানি কীভাবে পাবে তাহলে আমাদের জানতে হবে যে ওই কেনা পানি পাওয়া যায় যে মানে পাউডার দিয়ে বা পানি এই পানিগুলো আলাদা হতে পারে না জানি না যেহেতু বলছি ওই পানি ড্রামে করে কিনে নিয়ে আসলে ওই পানি সম্পূর্ণ আলাদা হয় আর বাড়িতে টিউবওয়েলের পানিটা সম্পূর্ণ আলাদা হয় ওই কারণে বলছি ওই পানিটা আলাদা এ পানিটা আলাদা ওটা ওই কেনা পানিটা পরিষ্কার হয় পুকুরের পানি নোংরা হয় বা টিউবওয়েলের পানি একটু নিম্নের মানে অত হাজার ফুট কলের পানি নয় তো হাজার ফুট টিউবওয়েলের পানি নয় ওই কারণে ওটা পানিটা অত পরিষ্কার নয় বা রেখে দিলে লাল হয়ে যায় এই টিউবওয়েলের পানিটা কিন্তু পানি বলো বা কেনা পানি বলো এই পানিগুলো মানে পরিষ্কার হয় এই কারণে বলতে চাইছি যে এই পানিগুলো পরিষ্কার আর আমাদের বাড়ি যে ব্যবহার করি পুকুরের পানি ব্যবহার করি কাচাকাচি বা অনেক থালাবাটি ধোওয়া কাপড় চোপড় কাচা বা হচ্ছে কি কী বলি গোসল করা এগুলো আমরা পুকুরের পানিতে ব্যবহার করি আর টিউবওয়েলের পানিটা আমরা খাই আর কেনা পানি আমরা ব্যবহার করি না এই কারণে আমরা জানি না যেটা জানলাম সেটা বললাম যে হ্যাঁ এটা পরিষ্কার পানি যেহেতু মানে অনেকবার খেয়েছি কোথায় গিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি বা কোথাও কি ঘুরতে গিয়ে দেখছিলাম কোথাও জল নেই ওই কেনা পানি খেয়েছিলাম এই কারণে ওই পানিটা পরিষ্কার হচ্ছে কি কী বলুন তো মানে অনেক জায়গায় খেয়েছি যে পানিটা সম্পূর্ণ আলাদা দেখলাম আমরা এই কারণে বলছি ওই পানিটা সম্পূর্ণ যদি এক মানে পাঁচশোর পানি পাওয়া যায় কিনতে ওই পানিটা পরিষ্কার পানি